আমি পিপাশা নস্কর বলছি ম্যাম আপনি অ্যাডভোকেট জয়েন জয়তি দাস বলছেন ম্যাম আমার একটু পার্সোনাল সমস্যা ছিল আমার হাজব্যান্ড হাজব্যান্ডকে নিয়ে প্রবলেম একটু আমাকে পোতি আমরা প্রেম করেই বিয়ে করেছি আমাদের এই দশ বছর হয়ে গেল বিয়ের আমাকে প্রচন্ড অত্যাচার করে মারধোর করে আমি এখন ওর সাথে থাকতে চাই না আমি ডিভোর্স নিতে চাই ম্যাম হ্যাঁ ম্যাম তার জন্য কাগজপত্র কী পার্টি সই করতে হবে ফাইল করতে হবে কিছু সেগুলো করতে চাই ম্যাম ম্যাম আমি ওর সাথে একদমই থাকতে চাই না ও প্রচণ্ড অসভ্য একটা লোক

ওর সাথে আমার একদমই হবে না হ্যাঁ কী বলছিলেন আমাদের বাড়ি ঠিক আছে রাখছি ম্যাম পরে কথা বলছি আপনার সাথে